হ্যাঁ আমি আমার রাজ্যের বাইরে ভ্রমণ করেছি কিন্তু দেশের বাইরে ভ্রমণ করিনি আমার ভ্রমণের উদ্দেশ্য ছিল যে আমি আমার রাজ্যের বাইরে আর যে সমস্ত রাজ্য রয়েছে যে সমস্ত শহর রয়েছে সেইগুলো সেখানকার প্রাকৃতিক দৃশ্যগুলো দেখব সেখানের সংস্কৃতি ঐতিহ্য সেইগুলো সম্বন্ধে জানব সেখানে স্থানীয় মানুষের সেখানে স্থানীয় মানুষরা কীভাবে বসবাস করছে তাদের সেখানকার খাবার দাবার পোশাক আশাক সমস্ত কিছুই জানার জন্যই আমি রাজ্যের বাইরে ভ্রমণ করেছিলাম এছাড়াও আমি ঘুরতে খুব ভালোবাসি তাই আমি কাশ্মীর পাঞ্জাব লখনৌ উত্তরপ্রদেশ বিহার আগ্রা দিল্লি এই সমস্ত জায়গাগুলো আমি ঘুরেছিলাম আগ্রায় গিয়েছিলাম তাজমহল দেখার জন্য কারণ তাজমহল সম্রাট শাজাহান তার স্ত্রীর স্মৃতিতে তৈরি করেছিলেন আয় তা তাছাড়া তাজমহল হচ্ছে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি তাই এটি দেখার উদ্দেশ্যের জন্যই আমি আগ্রায় গিয়েছিলাম দিল্লি গিয়েছিলাম দিল্লির জামা মসজিদ লালকেল্লা লালকেল্লা ইন্ডিয়া গেট কুতুবমিনার এইগুলো দেখার জন্য যেইগুলি হচ্ছে আমাদের ভারতের স্ ঐতিহ্যপূর্ণ ঐতিহ্য পূর্ণ কয়েকটি স্থাপত্য